দাদা আমি কোচবিহারে যাবো আপনি কি যেতে পারবেন আর কতক্ষণ সময় লাগবে একটু বলবেন দয়া করে এক ঘণ্টা ঠিক আছে আমার আবার তাড়া আছে তো এক ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছাতেই হবে যা দেখা যাচ্ছে দাদা ট্রাফিকের যে ভিড় খুব খারাপ পরিস্থিতি মনে হচ্ছে এক ঘণ্টার বেশি লেগে যাবে সময় মতো পৌঁছোতে পারবো কি না সেটাই মনে হচ্ছে দাদা দেখেন না অন্য কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া যায় কি না গেলে খুব ভালো হতো কারণ আমার সেখানে আজকে একটি খুব দরকারি মিটিং আছে তাই যাওয়াটা ভীষণ জরুরি দয়া করে তাড়াতাড়ি নিয়ে চলুন অন্য কোনো রাস্তা দিয়ে